উন্নত বিশ্ব বা উন্নত পৃথিবী সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে পৃথিবী শুধুমাত্র বর্তমানে প্রযুক্তির দিক থেকে উন্নত হচ্ছে বর্তমানে পৃথিবীতে আর কোনো মানবতাবাদ নেই কোনো দেশ কোনো দেশকে সাহায্য করে না বর্তমানে কোনো মানুষ কোনো মানুষকে সাহায্যও করতে চায় না কাউকে বিপদে দেখলে সেখানে সাহায্য না করে সেখান থেকে পালিয়ে আসে ধরুন কিছুদিন আগে উড়িষ্যাতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হল যেখানে শত শত মানুষ মারা গেছে কিন্তু সেই এলাকার মানুষজন তাদেরকে সাহায্য না করে সেখান থেকে জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে গেছে তাহলে মানবতাবাদ আর কোথায় পৃথিবী কি সত্যিই উন্নত হতে পেরেছে আমার তো মনে হয় না কারণ এইসব মানুষের যে খারাপ মনোভাবের সৃষ্টি হয়েছে সেই জন্য পৃথিবীকে উন্নত না বলে অনুন্নত বলাই বেশি ভালো